হ্যাঁ নমস্কার স্যার এটা কি সবুজ সংঘ নার্সারি হ্যাঁ মানে একটু দরকার ছিল আর কি আমি গত পরশু দিন গিয়েছিলাম আপনাদের নার্সারিটা বন্ধ ছিল সেই জন্যে ওখান থেকে পাশাপাশি একজনের কাছ থেকে নাম্বারটা নিয়ে আপনাকে কল করলাম আপনি এখন একটু ফাঁকা আছেন আপনার সঙ্গে কথা বলা যাবে বলছি আমি বাগান করার জন্যে মানে নিজের বাড়িতে আর কি বাগান করার জন্যে কিছু পাত্রে ফুল গাছ বা এই ধরুন ছোটো ছোটো বনসাই গাছ এই সব করতে চাই হ্যাঁ তো আপনি কী ধরনের গাছ আমাকে করার জন্য একটু সাজেশান দিতে পারেন যে আমি কী ধরনের গাছ করলে আমার টবে থাকবে গাছটা ভালো হবে সুন্দর দেখাবে

হ্যাঁ ওইটা তো নেবই আর মানে ওই গাঁদা গাছ ছাড়া অন্য মানে ডালিয়া ফালিয়া ওইগুলো টবে লাগানো যায় হ্যাঁ আর ওই গাঁদা গাছটা নেব আর ডালিয়া গাছ নেব আর আমার শখ আছে মানে এই বনসাই গাছ কিছু আছে ধরুন বট গাছ বনসাই মানে এই ধরনের আম গাছ বনসাই এরকম টবে লাগানোর মতো কিছু আছে ছোটো ছোটো বনসাই যেই সব গাছগুলো হয় আচ্ছা আর বলছি আপনাদের কি ওখানে কালকে খোলা থাকবে সকালের দিকে সকাল দশটার পরে যাব আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ ধন্যবাদ